নমস্কার আমি আপনাদের পরিবহন এজেন্সির নাম লোকমুখে অনেক শুনেছি এবং আপনাদের পরিবহন এজেন্সির তরফ থেকে আমি একটা প্রোমো কোড পেয়েছি আমি কি সেটাতে ব্যবহার করে কোনো ছাড় পেতে পারি আমি আমার বন্ধু এবং পরিবারের সঙ্গে একটি দার্জিলিং ট্রিপে যেতে চাই এবং দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে আমি আপনাদের সাথেই যেতে চাই এবং এই প্রোমো কোড ব্যবহার করে কি আমি কোনো ছাড় পেতে পারি সেখানে এবং যদি পেতে পারি সেখানে একটু দামেরও বা একটু প্যাকেজের মূল্য যাতে কম হয় সেদিকটাও একটু খেয়াল রাখবেন যাতে আমি কম খরচে দার্জিলিং ঘুরতে ভালো মতন পারি